পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য হল ভাত ও রুটি এখানে বেশিরভাগ লোকেরা ভাত ও রুটি খেতে পছন্দ করে তাছাড়া এখানে মাছ মাংস ইত্যাদি খাবার হিসেবে বেশি ব্যবহার হয় পশ্চিমবঙ্গে খাবার খুব কম বাজেটে পাওয়া যায় যেমন পশ্চিমবঙ্গে রিসোর্টগুলিতে বেশিরভাগ চিকেন বিরিয়ানি চিকেনের আইটেম বা মাছ মাংস ইত্যাদি বেশি ব্যবহার করা হয় এবং লোকেরা খুব পছন্দ করে তাছাড়া পশ্চিমবঙ্গে রাস্তাঘাটে বেশিরভাগ রোল চাউ লেট্টি কেক ইত্যাদি বিকেলের খাবার হিসেবে ব্যবহার করে পশ্চিমবঙ্গে এই খাবারগুলো লোকেদের খুব পছন্দ হয় এবং ঠাণ্ডা পানীয় হিসেবে এখানে লোকেরা কোল্ডড্রিঙ্ক ব্যবহার করে ও গরম পানীয় হিসেবে চা বা কফি ইত্যাদি পান করে এভাবে রন্ধন প্রণালিতে পশ্চিমবঙ্গের লোকেরা নিমজ্জিত করেন নিজেকে